আমার প্রিয় লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখা বই হল সহজপাঠ গীতাঞ্জলি শিক্ষা শেষের কবিতা নৌকাডুবি প্রচুর কবিতা বা গদ্যের বই উনি লিখেছেন ওনার বই পড়েই আমরা ছোট থেকে বড় হয়েছি ছোটবেলায় যে প্রথম বই অ আ পড়তে শিখেছি আমরা সহজ পাঠ প্রথম এবং দ্বিতীয় তারই লেখা সেই সহজপাঠ পড়েই আমরা বড় হয়েছি এবং তিনি ব্যক্তি হিসেবে আমার খুব পছন্দ কারণ তার সে খোলা আকাশের নিচে পড়াশোনাও করতে পছন্দ করতেন তার জন্য তিনি এমন ছোট ছোট অনেক কবিতা লিখেছেন যেগুলো খুব সহজেই মুখস্থ হয়ে যায় এমনকি বড় কবিতাও আছে আর ছোট ছোট কবিতার মধ্যে নানা রকম শিক্ষার জিনিস আছে আর তার কবিতা পড়ে আজ আমরা হচ্ছে কোনো অনুষ্ঠানে আবৃত্তি করতে পারি আমার খুব ভালো লাগে তার জন্য আমি অনেক কিছু প্রাইজ পেয়েছি আর রবীন্দ্রনাথ ঠাকুর পঁচিশে বৈশাখ তার জন্ম এবং প্রত্যেক বছর বাঙালিরা তার জন্মদিন পালন করেন এবং স্কুলে কলেজে চারদিকেই তার জন্মদিন অনুষ্ঠিত হয় এবং মিষ্টি খাওয়ানো হয় আর আজও তিনি বাঙালির শ্রেষ্ঠ কবি হিসাবেই পরিচিত